আমি সকালের দিকে আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম সম্পন্ন করি এবং বিকেলে ছটার পর আমাদের শহরের সাঁতার কেন্দ্রে সাঁতার অভ্যাস করি তাই দিনে দৈনন্দিন জীবনে কাজের সঙ্গে বিকেলে সাঁতার অভ্যাস যাওয়ার ভারসাম্যতা বজায় রাখতে কোনোরকম আমার অসুবিধা হয় না প্রতিদিন আমি এক থেকে দেড় ঘণ্টা সাঁতার করার অভ্যাসের চেষ্টা করি